কুসংস্কার এখানে অনেক আছে যেমন বলি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে বিড়াল কেটে দিলে পথ মানে যাত্রাটা অশুভ হয় এরম কুসংস্কার গাদা আছে তাও আমাদের এখানে সবাই লোকেরা এটাই ভাবে বিশ্বাস করে নেয় যে সত্যি রাস্তা দিয়ে বিড়াল কেটে গেলে এটা কোনো বিপদ আছে আসলে কুসংস্কারটা কী বলা মানুষের ভুল কুসংস্কারটা হচ্ছে মানুষদেরকে মনকে চঞ্চল করে দেয় এইটাই যা মানুষের মন চঞ্চল করার জন্য কুসংস্কার বিভিন্ন ধরনের কুসংস্কার যেমন থাকে যেমন বলে জুতো উল্টে রাখলে না কি ঝগড়া হয় এসব বলে যে জুতো উল্টে রাখলে এক পাটি জুতো উল্টে রাখলে এক পাটি সোজা রাখলে সেটা তাদের তাদের মধ্যে ঝগড়া হয় কিন্তু এটা নয় ঝগড়াটা হল কুসংস্কার মানুষের মধ্যে ওগুলো কী ওটা ভয়ে ভীত করে চঞ্চল মন করে দেয় যে হ্যাঁ এটা হচ্ছে তার মানে এটা হবে এরকম একটা ব্যাপার আর কী আসলে এগুলো কিছুই নয় তেমন কিছু নয় এরকম তাই আমাদেরকে সে মানুষেরা সব বিশ্বাস